বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা থেকে সাধারণ যে বাংলা ভাষা এবং প্রধান বাংলা ভাষার মধ্যে বেশ পার্থক্য দেখা যায় মূলত এই পার্থক্যটা বা এই আলাদা ভাবটা দেখার মূল কারণ হচ্ছে উচ্চারণগত কারণ শব্দ ভাণ্ডার এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাকরণগত দিক থেকে আঞ্চলিক উপভাষার থেকে আলাদা হয়ে যায় কথ্য ভাষা এবং লেখার ভাষা আলাদা হয়ে যায় অঞ্চল ভেদে উচ্চারণের পার্থক্য বাংলা ভাষার শব্দগুলিকে কীভাবে উচ্চারণ করা হচ্ছে তার ফলে উপভাষায় ভিন্নতা দেখা যায় পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চলের বাংলা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাংলা ভাষার মধ্যে শব্দের উচ্চারণগত পার্থক্য রয়েছে পার্টিকুলারলি কিছু জায়গায় স্বরবর্ণের উচ্চারণ লক্ষ করা যায় যে আলাদা আলাদা হয়ে গিয়েছে বা কোথাও পরিবর্তন ঘটেছে বহু স্থানে কিছু স্থানীয় শব্দ এবং তার প্রয়োগ দেখা যায় যেগুলোকে উপভাষাগুলোকে এই আঞ্চলিক উপভাষাগুলিকে বাংলা ভাষার থেকে আলাদা করে দেয় বা মূল যে ভাষা তার থেকে অনেকটাই আলাদা করে দেয় অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের বাংলা ভাষার মধ্যে মূলত কথ্য বাংলা ভাষার মধ্যে হিন্দি এবং ইংরেজি শব্দের প্রবল প্রয়োগ লক্ষ করা যায় তার ফলে সেটা আলাদা হয়ে যায় মূল বাংলা ভাষা থেকে সাংস্কৃতিক প্রভাব এবং বাচন ভঙ্গির একটা খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এর মধ্যে যার ফলে রাজ্যের আঞ্চলিক যে উপভাষা তার থেকে বাংলা ভাষা অনেকটাই আলাদা হয়ে যায় বেশ কিছু ক্ষেত্রে তবে এই পার্থক্যগুলো কোনো ক্ষেত্রে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় করে তুলেছে